বাংলা ভাষার কিছু অনন্য বৈশিষ্ট্য যা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয় প্রথমেই বাংলা ভাষা ছন্দ এবং তাল রচনায় অত্যন্ত নমনীয় বাংলা সাহিত্যে অসংখ্য মৌলিক এবং অনুবাদিত কবিতা গীতিকাব্য এবং নাটক রয়েছে যা বাংলা ভাষার এই অনন্য বৈশিষ্ট্যের সাক্ষী রাখে দ্বিতীয়ত বাংলা ভাষার শব্দ ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ বাংলা ভাষার বিভিন্ন উৎস থেকে আগত শব্দ রয়েছে যার মধ্যে সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি এবং স্থানীয় ভাষাগুলি অন্তর্ভুক্ত এই শব্দ ভান্ডারের সমৃদ্ধি বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় করে তুলেছে বাংলা ভাষায় স্বরধ্বনির বৈচিত্র্য অনেক বেশি বাংলা ভাষায় এগারোটি স্বরবর্ণ রয়েছে যার মধ্যে পাঁচটি স্বরধ্বনি স্বতন্ত্র এবং ছটি স্বরধ্বনি সংযুক্ত এই স্বরধ্বনির বৈচিত্র্য বাংলা ভাষাকে আরও সুরেলা করে তুলেছে বাংলা ভাষার বিশেষ্য বিশেষণ ক্রিয়া এবং অব্যয়ের মতো বিভিন্ন পদ বহুবচন হয় বাংলা ভাষার ক্রিয়াপদগুলি কাল এবং পুরুষের ওপর নির্ভর করে রূপ হয় বাংলা ভাষার সম্বোধন করার জন্য বিভিন্ন পদ ব্যবহার করা হয় এক কথায় বাংলা ভাষা একটি সুন্দর এবং সমৃধ ভাষা এটি একটি বৈচিত্র্যময় সংস্কৃতির ভাষা যা বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে